আমার প্রিয় খেলা ক্রিকেট তো ক্রিকেট খেলায় অনেকগুলি নিয়ম আছে যেরকম তোমার এলবিডব্লিউ আউট আছে যেটা হচ্ছে উইকেটের সোজাই যদি কেউ ব্যাট নিয়ে দাঁড়িয়ে পড়ে স্টাম্পের সোজাই থাকলে তো বল যদি ব্যাটে না টাচ করে পায়ে লাগে তো সেখানে হচ্ছে স্টাম্প মানে স্টাম্প আউট হয় তারপরে এলবিডব্লিউ হয় আর আরেকটা আচ্ছে স্টাম্প আউট বাই চান্স কেউ হয়তো ব্যাট ধরতে গিয়ে স্টাম্প ছেড়ে একটু উঠে গেলো সেখানে হচ্ছে যদি কিপার যদি আউট করে স্টাম্প আউট হয় তারপর হচ্ছে রান নেওয়ার সময় রান আউটও আছে যখন রান নেয় ঠিক টাইমের মধ্যে যদি না দৌড়ে যদি না স্টাম্পের ভিতর ঢুকতে পারে তখন তার আগে যদি কিপার যদি বল যদি উইকেটে টাচ করে তো স্টাম্প আউট আছে বোলড আউট আছে তারপর ক্যাচ আউট আছে তো সঙ্গে আরও আছে নো বল আছে তো যদি দৌড়ের সময় যে স্টাম্পটা থাকে স্টাম্প থেকে যদি পা বেরিয়ে যায় সেই বলটা হচ্ছে নো বল হিসাবে বলা হয় তারপর হাফ পিচ ইউ ব্যবহার করা হয় হাফ পিচের যদি বল পড়ে সেটাও নো বল ব্যবহার মানে বলা হয় তারপরে তোমার হচ্ছে খেলাটা খুব সুন্দরভাবে হয় আর খেলায় ক্রিকেট খেলায় প্রচুর নিয়ম আছে অনেকগুলি নিয়ম সব নিয়ম তো আর এখন মনে পড়ছে না তো এই নিয়মগুলো মেন কিছু নিয়ম যেগুলো হচ্ছে প্রতিটা খেলায় প্রতিটা ক্রিকেট খেলাতেই পালন করা হয় সে ছোটো ক্রিকেট হোক বড়ো ক্রিকেট হোক এই এই এই খেলা এই নিয়মগুলো প্রতিটা ক্রিকেট খেলাতেই পালন করা হয়